অবশ্যই আমি যখন একটা নতুন অ্যাপার্টমেন্টে যাবো তো অবশ্যই আমাকে তখন দেখতে হবে সব রকম সুযোগ সুবিধা আমাকে দেখতে হবে এবং স্থানান্তরিত দেখার হওয়ার আগে অবশ্যই আমাকে ব্র্যান্ড ব্রডব্যান্ডের সংযোগের ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন ব্র্যান্ড ব্যাঙ্কের যারা প্রদানকারী যারা থাকে তাহলে শুধু অবশ্যই আমাকে যোগাযোগ করতে হবে কারণ আমি তো সার্ভিস সার্ভিস করি তো বিভিন্ন রকমের জব করি তো আমাকে বিভিন্ন রকমের ডাটা আমাকে সাবমিট করতে হয় তো সেই জন্য দ্রুত যাতে আমার ডাটাগুলো সাবমিট হয় সেই জন্য তো অবশ্যইাকে ব্রডব্যান্ড আমাকে ব্যবস্থা করতেই হবে এবং অ্যাপার্টমেন্টের বিষয়ে সব অ্যাপার্টমেন্টের বিষয়ে যেন আমি ব্রডব্যান্ড আমি ব্যবস্থা করতে পারি এবং স্থাপনের বিষয়ে আমাকে অবশ্যই অ্যাপার্টমেন্টের মালিককে জিজ্ঞাসা করতে হবে যে আমার সব রকম যেন সুযোগ সুবিধা আমি যেরকম চাই যেন সেরকম থাকে সব রকম আমাকে কারণ আমার তো অ্যাপ একটা অ্যাপার্টমেন্টে গেলে তো আমাকে সব রকম সুযোগ সুবিধা তো আমাকে নিতেই হবে তাছাড়া তো আমি থাকতে পারবো না তো আমাকে অবশ্যই এইসব বিষয়ে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে